বর্তমানে চারু ও কারুশিল্প শেখানোর পিছনে বর্তমান স্কুলগুলো খু একটা বিশেষ ভূমিকা পালন করে বেশি করে ছাত্ররা যখন বিভিন্ন ক্লাসে পড়ে তাদের কর্মশিক্ষা নামক একটা সাবজেক্ট থাকে সে এবং সেখানে তারা বিভিন্ন রকম প্রোজেক্ট করে বিভিন্ন রকম মাটির জিনিস বানায় বিভিন্ন রকম সামগ্রী দিয়ে সে সব নিজেদের ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ পায় এবং তাদেরকে সুযোগ করার অবকাশ দেওয়া হয় আয় তাছাড়া অ্যা এখন প্রায় প্রত্যেকটা ক্লাসেই বিভিন্ন রকম প্রোজেক্ট দেওয়া হয় তো সেই সব প্রোজেক্টগুলোতে বিভিন্ন রকম চারু ও কারুশিল্প শেখানোর জন্য বা সেই সম্বন্ধিত প্রোজেক্ট দেওয়া হয় যাতে ছেলে মেয়েরা সহজে করতে পারে আর পুতুল তৈরি করা বৃষ্টিতে কাগজের নৌকা তৈরি করা বা ইত্যাদি বিষয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে হ্যাঁ আমি খুব খুবই মানে কাগজের নৌকা তৈরি কোত্তাম এবং সেগুলো বৃষ্টির দিনে পুকুরে কিংবা যেখানে জল জমা জায়গায় সেখানে এইগুলোকো ভেজাতাম এটা খুব একটা রোমাঞ্চ কর অভিজ্ঞতা তখনও এবং বর্তমানেও এখনও মাঝে মাঝে করে থাকি এবং শৈশবের সেই সব স্মৃতিগুলো আমার এখনও মনে পড়ে এবং এগুলো বিশেষভাবে আমাকে নাড়া দেয় এবং কাগজের শুধুমাত্র নৌকা ছাড়াও আমি আরও অন্য অন্য বিষয় ফুল কিংবা এরোপ্লেন এবং আরও অন্য অন্য সামগ্রী সেগুলো তৈরি করতে পারি কিছু কিছু এগুলো আমার ভালোই লাগে